হ্যাঁ সায়নী বলো

হ্যাঁ কী করবো বলো ওয়েদার দেখছো তো আর এদিকে লেবার খরচ এই তোমার বোটে করে আসছে সে রাস্তা সেখানে তো টানা ভ্যানে করে আনতে হচ্ছে চাকায় আনতে হচ্ছে সেখান থেকে তোমরা নিয়ে যাচ্ছো তারপর কত খরচা বলতো তাহলে আমা আমরা তো কিছু লাভ থাকারও দরকার তবুও আমরা সামান্য অল্প কিছু লাভ রেখে তারপর তোমাদেরকে দিয়ে দেই আর এখন ওয়েদার দেখছো তো বরফ বরফও তো গলে যাচ্ছে ওর জন্যই তা খুব একটা তো বেশি না অল্প সামান্য আমরা অল্প সামান্য একটু দাম রেখেই তোমাদেরকে ছেড়ে দেই তা তোমরাও একটু বেশি দামে ছাড়ার চেষ্টা করো দেকবে সবাই নেবে প্রতিদিন তো সবাই মাছ খায় নিশ্চয়ই সবার মাছ লাগবে এক একটু য যখন যেমন তেমন তো করতে হবে এখন বর্ষার সময় বরফ গলে যাচ্ছে যখন আবার শুকনোর সময় হবে অতোটা অতোটা এতটা দাম হবে না ওইভাবে করে মেনটেইন করতে হবে তো ওয়েদার অনুযায়ী বলো

ওই চলছে এরকম আর বর্ষা কেমন হচ্ছে বলতো দেখি বর্ষার জন্য তো আর বোলো না ব্যবসা এরকম চলছে হ্যাঁ সে বুসতে সে বুঝতে পেরেছি তো এই বর্ষার জন্য এইবার তা তোমার বাড়ির সবাই কেমন আছে তো ওই আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে